উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে প্রধান যে সংযোগ সাংস্কৃতিক যে পার্থক্যগুলি আছে সেটা হচ্ছে ভাষা উত্তর ভারতে বেশিরভাগই তারা উত্তর ভারতে যেমন আমি বলতে পারি যে প্রথমত পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলে কিন্তু দক্ষিণ দিকে তারা মারাঠি গুজরাটি এই সব ভাষায় কথা বলে এবং খাদ্য উত্তর ভারতের খাদ্য সাধারণত তেল ছাড়া খায় কিন্তু দক্ষিণ ভারতে প্রচুর তেলে এসব ইউজ করে আবার আবহাওয়াও উত্তর ভারতে একটু নমনীয় অর্থাৎ শীতকাল বেশিরভাগ থাকে কিন্তু উত্তর ভারতে ওরকম মানে ইয়ে থাকে না গ্রীষ্মকাল থাকে গ্রীষ্মকালের টাইমে এবং উত্তর ভারতে যেটা থাকে সেটা হচ্ছে যে পোশাক আশাক তাদের একটু ঢাকাঢুকি থাকে কিন্তু দক্ষিণ ভারতে লোকেরা তারা গ্রীষ্মের যেমন পোশাক হয় সেরকম পরতে হয় আর বাকি উত্তর ভারতে কম হয় দক্ষিণ ভারতে একটু বেশিই আছে ভৌগোলিক দিক থেকে উত্তর ভারতটা একটু ঠান্ডা প্রকৃতির আর দক্ষিণ ভারতে সেরকম নাই শুধু সুবিধার দিক থেকে উত্তর ভারত দক্ষিণ ভারতে একটু বেশি আছে